হ্যালো হ্যাঁ হ্যাঁ মাটির প্রদীপ পাওয়া যায় সব কিছুই এখানে পাওয়া যায় আপনি পুজোর সাজ থেকে শুরু করে ফুল মাটির প্রদীপ বা মাটির যে যাবতীয় ধুনুচি আর এ সমস্ত কিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম হ্যাঁ হ্যাঁ একদম জাগ প্রদীপ থেকে শুরু করে সন্ধ্যা প্রদীপ থেকে শুরু করে ডিজাইনিং যে প্রদীপগুলো পাওয়া যায় সেগুলোও হচ্ছে আমার এখানে দোকানে রয়েছে হ্যাঁ হ্যাঁ মাটির তো অবশ্যই মাটির তো অবশ্যই প্রদীপ তো মাটিরই হবে না প্লাস্টিকের কি হবে সেটা হবে না পিতল এবং মাটিরই হবে না না না না মাটিরই এখানে সব কিছু মাটিরই রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা কবে লা কবে লাগবে বলুন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তাহলে বলছি কালকে তো আমাদের একটু দোকান বন্ধ থাকবে কালকে একটু আমরা কেনাকাটা করতে যাবো হ্যাঁ হ্যাঁ একটু মানে আমাদের বা দোকানের বাজার করতে যাবো তো কাল পরশু সকালে দিলেই হয়ে যাবে তো সকালেই একদম পুজো তো পুজো তো রাত্রিতে হবে না আচ্ছা আচ্ছা আচ্ছা না দেখুন আমরা তো এইভাবে ডেলিভারি করি না যে বাড়িতে কেউ যেয়ে দিয়ে আসবে সেটা নয় আপনারা এসে নিয়ে যাবেন না না টাকাটা বড়ো টাকাটা বড়ো কথা নয় দু দিন আগেই আমাদের দোকানে একজন কর্মচারী ছিল তার একটু বাড়িতে সমস্যা হওয়ার কারণে সে একটু বেরিয়ে গেছে তো সে কারণে দোকানে এখন আমরা দুজন আছি দুজনের একজন বেরিয়ে চলে গেলে একজন দোকানটা সামলাতে পারবো না হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সকালে চলে আসবেন হ্যাঁ রাখছি হুম